আমরা পোলট্রি হাঁস মুরগি সব রকমই পুষি কিন্তু তাদের খাদ্য দেই গম ধান চাল ভুট্টা ও মেয়াস মেয়াস তারপর আটাও দিই গুঁড়োর সঙ্গে

আর মুরগি হাঁসদের গুঁড়ো দেওয়া হয় ও আর আরও অনেক রকম খাবার দিই বেশি দেওয়া হয় বেশি অংশ চাল ধান মেয়াস এইগুলো দই বেশি আর আর পোলট্রিগুলো মেয়াস দিলে